আ মি সব থেকে বড়ো পাঁচটি সংখ্যা বলতে পারবো যেমন নয় হাজার নশো নিরানব্বই নিরানব্বই লক্ষ নয় হাজার নশো নিরানব্বই নয় হাজার আটশো পঁচাত্তর বা নিরানব্বই লক্ষ নয় হাজার সাতশো পঁয়তিরিশ নিরানব্বই লক্ষ আট হাজার সাতশো পঁচানব্বই